নব্বইয়ের দশকের মহিলাদের মধ্যে গুঁড়ো মশলার রান্নার যথেষ্ট প্রচলন ছিলো কিন্তু বর্তমানে মহিলারা সাধারণত গুঁড়ো মশলার রান্নার প্রতি যথেষ্ট অনীহা রয়েছে এক্ষেত্রে তাদের মশলা প্রস্তুতির জন্য যথেষ্ট জ্ঞান বা অভিজ্ঞতা নেই এবং পরিশ্রম যে সমস্ত উপায়ে মশলা পরিচর্যা করে রান্নার উপযুক্ত করতে হয় সেই সম্বন্ধে যে পরিশ্রম করতে হয় তার প্রতি তাদের যথেষ্ট অনীহা রয়েছে তো সেই সমস্ত কারণে নব্বইয়ের দশকে মহিলাদের মধ্যে একাধিক গুঁড়ো মশলার প্রচলন থাকলেও বর্তমানে এর প্রচলন যথেষ্ট কম এবং খুব কমই রয়েছে বেশ কিছু ভিত্তিক বিভিন্ন মশলার নাম অনুযায়ী ক্ষেত্র অনুযায়ী কিছু কিছু মশলা বর্তমানেও গুঁড়ো করে করা হয় এর জন্য মহিলারা সাধারণত লঙ্কা গুঁড়ো করার জন্য লঙ্কাকে প্রথমত এক কাছে রোদের মধ্যে দেওয়া হয় বা সমস্ত কিছু মশলাকে রোদে দেওয়া হয় তারপর তাকে হামানদিস্তা বা শিলনোড়ার মাধ্যমে বা ঢেঁকির মাধ্যমে গুঁড়ো করে সেটাকে রান্নার জন্য প্রস্তুত করে তো নব্বইয়ের দশকে যথেষ্ট প্রচলন ছিল কিন্তু বর্তমানে এর যথেষ্ট কম প্রচলন কমে গিয়েছে এছাড়াও বর্তমানে মিক্সার মেশিনের মাধ্যমে বাড়িতে মহিলারা তাদের রান্নার পূর্বে রান্নার বিভিন্ন মশলা প্রস্তুত করে নেন